আমি শেয়ার বাজার করি না কিন্তু আমি শেয়ার বাজারের মৌলিক ধারণাগুলি এবং চলমান প্রবণতা সম্পর্কে সচেতন শেয়ার বাজার ওঠা নামা বিভিন্ন কারণে হতে পারে যেমন অর্থনৈতিক সূচক যেমন জিডিপি বৃদ্ধি বেকারত্বের হার মুদ্রাস্ফীতি ইত্যাদি এছাড়াও রয়েছে কিছু রাজনৈতিক পরিস্থিতি যেমন নির্বাচন আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতি পরিবর্তন এছাড়াও কোম্পানির আর্থিক ফলাফল যেমন উপার্জন প্রতিবেদন নতুন পণ্য বা নেচিবাচক সংবাদ বিনিয়োগকারীদের মনোভাব বাজারের মানসিকতা এবং ভবিষ্যৎ প্রত্যাশা ইত্যাদি নানা কারণের জন্য শেয়ার বাজারের শেয়ার বাজার ওঠা নামা করতে পারে কিন্তু বর্তমান বাজারের পরিস্থিতি নির্ভর করে সাম্প্রতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক খবরের উপর তাই বর্তমান বাজারের পরিস্থিতি জানতে হলে খবর সংবাদপত্র বিভিন্ন সংবাদপত্র সংবাদের চ্যানেল অর্থনৈতিক প্রতিবেদন এবং বিভিন্ন সূচকের দিকে নজর দিতে হবে ভারতের ডিজিটাল অ্যাপগুলি ট্রেডিংকে অনেক রকমভাবে পরিবর্তন করছে যেমন মানুষ এখন স্মার্ট ফোনের মাধ্যমে ট্রেডিং অ্যাপ ব্যবহার করে শেয়ার বাজারে প্রবেশ করতে পারে কিন্তু পূর্বে কেবল ব্রোকারদের মাধ্যমে সম্ভব ছিল ডিজিটাল অ্যাপ ব্যবহারকারীদের রিয়েল টাইম মার্কেট তথ্য প্রদান করে যা দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এছাড়া এছাড়াও অনেক ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ট্রেডিং করার জন্য ব্রোকারেজ চার্জ কমেছে ফলে লেনদেন করা অনেক সাশ্রয়ী হয়েছে এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করলে লেনদেন প্রক্রিয়াও দ্রুত করা সম্ভব হয় যার ফলে অনেক সময় সাশ্রয় হয় এছাড়াও অ্যাপ ব্যবহারকারীদের উন্নত চার্ট গ্রাফ এবং বিশ্লেষণাত্মক যে সমস্ত টুলস আছে সেগুলি প্রদান করে যার ফলে বিনিয়োগকারীরা বা ব্যবহারকারীরা খুব সহজেই বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারে এবং তারা সেই বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে সফলও হয় আবার অনেক অ্যাপ নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা এবং বিশ্লেষণাত্মক টুলস প্রদান করে এই পরিবর্তনগুলির মাধ্যমে ভারতীয় ট্রেডিং মার্কেটে প্রাপ্তি আর প্রবৃদ্ধি অনেক বেড়েছে হ্যাঁ আমি মনে করি যে এইভাবে ট্রেডিং করলে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এখানে রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকি যেমন হ্যাকিং বা স্ক্যামিং হ্যাকিং বা স্ক্যামিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা থাকে ফলে ফলে আমাদের অনেক সাইবার ক্রাইমের মধ্যে সাইবার ক্রাইমের মধ্যে পড়তে হয় এছাড়াও কিছু অ্যাপ রয়েছে যেগুলি ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ তথ্য প্রদান করে যা ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে শেয়ার বাজারে সহজ ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার বাজারে সহজেই প্রবেশ করা যায় বলে অনেকেই অতিরিক্ত পরিমাণে ট্রেডিং করে যা ক্ষতির কারণ হতে পারে তবে আমি মনে করি নিরাপত্তা এবং সচেতনতার সাথে যদি ট্রেডিং করা যায় এবং শেয়ার বাজার করা যায় তাহলে এই ঝুঁকিগুলো কমানো সম্ভব হবে